পুরুলিয়া জেলার স্থানীয় উৎসব হিসাবে বেশ কিছু উৎসবের কথা আমরা বলতে পারি যেমন রয়েছে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি এছাড়াও আছে ভাদু পরব টুসু পরব এখানের মূলত যে স্থানীয় উৎসব পুরুলিয়াবাসীর যে প্রধান স্থানীয় উৎসব সেটা হচ্ছে মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ সংক্রান্তিতে এখানে আমাদের টুসু সেই দিনটিতেই টুসু পরব পালিত হয় সেখানে বিভিন্ন মহিলারা দলে দলে টুসু তৈরি করেন বড় বড় চৌডল বলে যেগুলোকে চৌডল বা টুসু তৈরি করে এবং সেইগুলো নিয়ে আমাদের যে নিকটবর্তী আমাদের জেলার যে প্রধান নদী কাসাই নদীতে ভাসাই এবং সেগুলো নিয়ে প্রতিযোগিতাও হয় অর্থাৎ কোন দল কত ভালো মানের টুসু বা চৌডল তৈরি করতে পারে সেই সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এ ছাড়াও এই উৎসবের মূল যে আগ্রহ বা মানে মূল যে আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে পিঠে এই দিন মানে পৌষ সংক্রান্তির দিনে বাড়িতে বাড়িতে বিভিন্ন পিঠে তৈরি করা হয় যেমন গুড় পিঠে বাঞ্ঝা পিঠে দুধপুলির পিঠে সরু চাকলি এ ছাড়াও থাকে নারকেল নাড়ু তিলের নাড়ু খইয়ের নাড়ু এই সমস্ত দিয়ে নদীর ধারে বসে প্রত্যেকে ছোটখাটো দলে দলে বিভক্ত হয়ে দলে দলে তারা আয়োজন করে সব মিলিয়ে পুরুলিয়ার স্থানীয় উৎসব হিসেবে এই মকর পরব বা এই টুসু পরব অত্যন্ত প্রিয় সকলের কাছে